গাছ কাটলে আমাদের যে সমস্যাগুলি হবে সেগুলি আমাদের অক্সিজেনের মাত্রা কমে যাবে বায়ুমণ্ডলের সমস্যা হবে আমাদের আগামী প্রজন্মের ক্ষতি হবে যেখানে সেখানে নোংরা ফেললে যেরকম আমাদের বায়ুদূষণ হবে বায়ুদূষণ হলে আমাদের আগামী প্রজন্মের সমস্যা ক্ষতি হবে এরকম না আমাদের রাস্তার চারি সাইডে সারিবদ্ধ ভাবে গাছ লাগাতে হবে গাছ লাগিয়ে আমাদের বায়ু বায়ুদূষণের বায়ুদূষণের বায়ুদূষণটাকে আমাদের আটকাতে হবে যেমন যেমন আমাদের চারি পরিবারের প্রত্যেকটা পরিবারে রাসায়নিক জিনিসের ব্যবহার কমাতে হবে কমিয়ে জৈব সারের ব্যবহার করতে হবে তাতে আমাদের পরিবেশটা দূষণমুক্ত থাকে আমাদের গাছ আমাদের অনেকটাই উপকার করে আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন আমাদের দান করে এতে আমাদের গাছ লাগিয়ে পৃথিবীটাতে সুরক্ষিত রাখতে হবে চারি সাইড চারিদিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের পরিবেশটা যেন তা দূষণমুক্ত থাকে সেই জন্যে আমাদের সবাইকে সচেতন হতে হবে যেমন যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না নোংরা ফেলার নির্দিষ্ট একটা জায়গা তৈরি করতে হবে সেখানে আমাদের যাবতীয় যাবতীয় নোংরাগুলো সেখানেই ফেলতে হবে এমন না আমাদের সবাইকে একত্রিত হয়ে চারি সাইড চারিদিকটাকে সারিবদ্ধ ভাবে গাছ লাগাতে হবে গাছ লাগিয়ে তাদের সুরক্ষিত রাখার দায়িত্বটা আমাদেরই নিতে হবে কারণ একটা গাছ একটা মানুষের অক্সিজেন এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এমনটা করলে আমাদের পৃথিবীটা আমাদের পরিবেশটা সুরক্ষিত থাকবে তাতে আমাদের আগামী প্রজন্মেরই উন্নতি হবে আমাদের জৈব সারের ব্যবহারটাই বেশি করতে হবে তাতে জমির উর্বরতাটা যেন বজায় থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে যেমন না রাসায়নিক সারের ব্যবহারটা কমাতে হবে তাই সেই রাসায়নিক সারটা ব্যবহার করে আমরা জমিতে যে রাসায়নিক সারটা ব্যবহার করি তার তার ফলে যে মাছটি সেই রাসায়নিক সারটি খাচ্ছে সেটি সেই মাছটি যখন আমরা খাচ্ছি তাতে আমাদের শরীরে রোগ রোগের সৃষ্টি হচ্ছে তাতে আমাদেরই ক্ষতি এর জন্য যে মাছটি খাচ্ছে তার তার ডিম পাড়ায় অসুবিধা ডিম ছাড়ার অসুবিধা এজন্য আমাদের রাসায়নিক সারটা কম ব্যবহার করতে হবে সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে জৈব সারটাই বেশি মাত্রায় ব্যবহার করা যায় একটি গাছ একটি মানুষের জীবন সেটাই মাথায় রেখে আমাদের গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে যাতে আমাদের যাতে আমাদের চারিপাশটা সুরক্ষিত থাকে সুস্থ থাকে যাতে আমাদের আগামী প্রজন্মের কোনো অসুবিধা না হয় সেইটা মাথায় রেখে আমাদের গাছ লাগিয়ে চারিদিক চারিদিকের পরিবেশটাকে সুরক্ষিত রাখতে হবে যেমন আপনি যত গাছ লাগাবেন তত আমাদের আগামী প্রজন্মের পক্ষে ভালো হবে সেটাই আমাদের মাথায় রেখে গাছ লাগাতে হবে এক একটি কথা মাথায় রাখতে হবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে তাদের সুরক্ষা দান করতে হবে পরক্ষণে যেন কোনো অসুবিধা না হয় সেই দিকটাই মাথায় রাখতে হবে আমরা এক একজন একটি করে গাছ লাগালে এক এক একজন একটি করে গাছ লাগাব যাতে আমাদের পরিবেশটা সুরক্ষিত থাকে অক্সিজেনের মাত্রাটা আরও বৃদ্ধি পায় এবং আমাদের এইটি লক্ষ্য রাখতে হবে যেখানে সেখানে আমরা নোংরা ফেলব না চারিদিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব যাতে আমাদের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিবেশটা সুরক্ষিত থাকে যাতে আমাদের মণ্ডলটা দূষিত না হয় একটি গাছ কাটলে গাছ একটি গাছ কাটলে আরেকটি গাছ লাগাতে হবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে যেন একটি গাছ কাটার পরে আমরা আরেকটি লাগাতে পারি একটি গাছ কাটার পরে আর একটি গাছ লাগাতে হবে যাতে আমাদের চারিপাশটা সুরক্ষিত থাকে যেন দূষণমুক্ত থাকে